আঁকা মানুষের জীবনে থ্যারাপিউটিক বা উপকারি হতে পারে কেননা একটা মানুষ যখন যেটা ভাবে সেটা এঁকে দেয় তো তার মনটা খুব হালকা হয়ে যায় তো সেই দিক থেকে আমার মনে হয় যে শিল্প আঁকা শিল্পটা খুবই ভালো যেটা মানুষের উপকার করে তো এই দিক থেকে আমি বলব একজন ব্যক্তি হিসেবে শিল্পী হয়ে আমার মনে হয় যে অনেক রকম গুণ শিখতে পেরেছি যেমন যে যে আঁকতে পারে তার মধ্যে অনেক রকম গুণ রয়েছে যেমন যে আমি একটা প্রকৃতিতে কিছু একটা দেখলাম তো সেটা আমি এঁকে দিলাম তো সেটা আমার মনের মধ্যে যেটা ছিল সেটা আমি এঁকে দিতে পেরেছি তো আমার খুবই ভালো লেগেছে যেটা যেটাই আমি দেখব সেটা আমি এঁকে দিতে পারব বা বাচ্চাদেরকে আমি করার জন্য বাচ্চাদেরকে কোনো কাজ করার জন্য বা কোনো কিছুতে এ করার জন্য সেখানে আমি যে জিনিসটা এঁকে দিতে পারলে তারা খুশি হবে কোনো বাচ্চাকে খুশি করার জন্য আমি একটা বাচ্চার তাকে দেখেই বা তার মতনই একটা কিছু এঁকে দিলাম তো সেরকম সেটা দেখে সেও খুশি হবে তো এরকম আমি কিছু আঁকা আমার মনে হয় যে এরকম শিল্পীর এরকম গুণগুলো থাকা দরকার যে একটা মানুষকে দেখে ঠিক তার মতো এঁকে দিতে পারবে যে দেখে মনে হবে যে অবিকল সে তার একটা ফোটো যেমন দেখাচ্ছে কিন্তু না সেটা সে হাতে এঁকেছে তার মনে হয় মানুষের মধ্যে এই গুণগুলো থাকা খুবই দরকার যেমন সাংগঠনিক দক্ষতা কল্পনা সৃজনশীলতা ইত্যাদি যেমন কল্পনা তো যেটা কল্পনা করবে সেটা যদি মানুষ এঁকে দিতে পারে তো তার মাইন্ডে যেটা ছিল সেটা সে এঁকে দিল তো তার মনটাই হালকা হয়ে গেল তো খুবই ভালো হবে সেটা যদি সে আঁকতে পারে তো এই দিক থেকে খুবই ভালো গুণ এইগুলো